আমার প্রিয় মহাকাশ সম্পর্কিত চলচ্চিত্র হল মার্টিন এই চলচ্চিত্রটি আমার খুব ভালো লাগে কারণ এইটিতে মহাকাশ সম্পর্কে অনেক কিছুই জানতে পারি